হ্যালো হ্যাঁ বলুন কি হয়েছে হ্যাঁ ভালো টাটকা সবজি পাওয়া যায় প্রতিদিন এই ধরুন গাজর ক্যাপসিকাম বিনস পটল যা সবজি খুঁজবেন আপনি সব ধরনেরই সবজি আমি রাখি হ্যাঁ হ্যাঁ টাটকা ভালো সবজি পাওয়া যায় হ্যাঁ সবজি এরপর আপনি যেরকম নেবেন হয়তো এই ধরুন আলু নিলেন পটল কি কোনো জিনিস যেরকম মিলিয়ে জুলিয়ে নিলেন আর কি সেরকম হিসাবে আমাদের দাম হয় আপনার কী লাগবে বলুন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার দোকানে প্রতিদিন টাটকা পরিষ্কার পরিছন্নই সবজি আসে আপনি এরপর যেরকম নেবেন যবে নেবেন বলবেন তাহলে কী কী নেবেন আপনি কি বাড়িতে নিয়ে যাবেন না মানে তাহলে প্রতিদিন কি আসবেন নাকি নিতে হ্যাঁ মানে আপনি লোক খুঁজছেন তাই তো নেওয়ার জন্য মানে প্রতিদিন ডেলিভারি করার জন্য আচ্ছা তাহলে আপনি কি মাসে মাসে টাকাটা দেবেন না প্রতিদিন দেবেন আপনি তো বাড়িতে বলছেন দিয়ে আসার জন্য তাহলে কীভাবে মানে আপনি কি হাতে হাতে টাকাটা দিতে চাইছেন না বলছেন মানে আমার তো ধরুন আমি তো নিজে যেতে পারবো না আমার তো নিজের সবজির দোকান তো আমাকে অন্য লোক পাঠাতে হবে এবার ফোনপে না আমার তো আসলে ফোনপে ফোনপে নেই তা আপনাকে না হাতেই টাকাটা দিতে হবে আমি ওসব ইউজ করি না ফোনপে তারপর ধরুন না আরো এইসমস্ত যে অ্যাপগুলো আছে ওগুলো আমি ইউজ করি না তাহলে আপনি কবে থেকে সবজিটা নেবেন বলুন আর কী কী নেবেন তাহলে আমি হয়তো সেরকম রেখে দেব আর বলুন আর কী কী আপনি কি এই শুক্রবার আসবেন এই শুক্রবার কখন আসবেন সকালের দিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাই আসবেন ঠিক আছে হুম হুম ঠিক আছে ঠিক আছে হুম হুম